হ্যাঁ আমি এমন কিছু ছবি এঁকেছি যার জন্য আমি নিজেকে অনেক গর্বিত বলে মনে করি যেমন আমি এঁকেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথের একটি ছবি কলকাতার নন্দনের পাশেই আছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যেখানে কিছু দিন আগেই ছবির এক্সিবিশন হয়েছিলো সেই ছবির এক্সিবিশনে আমি অংশগ্রহণ করেছিলাম এক এবং সেখানে একটি থিম রাখা হয়েছিলো যে যেকোনো একটি লেখকের ছবি আঁকতে হবে এইখানে আমি অংশগ্রহণ করে কবিগুরুর সেই ছবিটি এঁকেছিলাম এবং তারপরে আমি সেকেন্ড প্রাইস পেয়েছিলাম আমি যখন এই ছবিটি এঁকেছিলাম এবং দ্বিতীয় স্থানটি অধিকার করেছিলাম তখন আমার এই আঁকার দক্ষতা সম্পর্কে আমার মা বাবা বোন ভাই দাদারা যারা আছে এবং আমার বন্ধুরাও বলেছিলো আঁকাটি সত্যিই খুব সুন্দর হয়েছিলো এবং মনে হচ্ছিলো যেন স্বয়ং কবিগুরুর উজ্জ্বলতা সেই ছবিতে ফুটে উঠেছে এই এক্সিবিশনে অংশগ্রহণ করে এবং দ্বিতীয় স্থান অধিকার করে আমার খুবই ভালো লেগেছিলো আমি পরবর্তীকালে এই ফাইন আর্টস নিয়ে এগিয়ে যেতে চাই এবং এই এক্সিবিশনে আমি পরবর্তীকালেও আবার অংশগ্রহণ করতে চাই এবং আমার ইচ্ছা আছে যে আমি পরবর্তীকালে এক্সিবিশনে যেন প্রথম স্থান অধিকার করে নিই